হ্যাঁ আমি আমার বন্ধুকে আমার হস্ত নির্মাণের কার্ড দিয়ে উপহার দিয়েছিলাম কারণ হাতের কাজ কে না ভালোবাসে হাতের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি আমি একটা কাগজ নিয়ে তার মধ্যে আরেকটা মোটা কাগজ নিয়ে তার পু উপরে একটু কালারিং করে দিতাম একটু রঙের করে তার উপরে নাম লিখে দিতাম বন্ধুটার তার উপরে কাগজের টুকরো টুকরো দিয়ে আঠা দিয়ে চিটিয়ে দিতাম তাকে এরকম করে আমি উপহার দিয়েছিলাম ওই বন্ধুটিকে তাকে খুব ভালো লেগেছিল এই জিনিসে এত বেশি সংবেদনশীল রয়েছে আজকাল মানুষের তো হাতের কাজ দেখাই যায় না সব বাজারে যেয়ে এই সব জিনিস পয়সা দিয়ে তারা পেয়ে যাচ্ছেন পয়সা দিয়ে তারা এই কারণে পাচ্ছেন যে তারা এই কাজটি নিয়ে নিচ্ছেন এই উপহারটা নিয়ে তারা আরেকজন উপহার কী উপহারকে দিচ্ছেন আরেকজন মানুষকে তারা সেটা গিফট হিসেবে দিচ্ছেন এই রকম হাতের কাজ যদি আমরা বাড়িতে বাড়িতে বসে বসে যদি বানাই তাহলে খুব ভালো হয় আমি নিজেও বানাই আর বাকিদের সবাইকেও হাতের কাজ বানাতে সাহায্য করি আর পেন্টিং করতেও আমাকে ভীষণভাবে ভালো লাগে বিকেল হলে আমি বসে পড়ি রঙ তুলি তার ওপরে কাগজ নিয়ে তার উপরেই এঁকে তার উপর পেন্টিংটা করলাম করে তার উপরে সব দিয়ে সেট করলাম এভাবেই আমি আমার অবসর সময়টা কাটাই